আমি একটা বোট কোম্পানির হেড ফোন কিনেছিলাম হেড ফোনটা দু বছর হয়ে গেছে আছে আমার কাছে যেমন চার্জ সার্ভিসও ভালো মানে সাউন্ডও দারুণ সাউন্ড সাউন্ড মানে দুটো সবই মানে ডান কানের বাঁ কানের দুটো সবই সাউন্ড ভালো এই দু বছর হয়ে গেল দেড় দু বছর হয়ে গেল তবুও সাউন্ড একই রকম আছে বোট কোম্পানির হেড ফোনগুলো অনেক দারুণ হেড ফোন চার্জও অনেকক্ষণ থাকে ব্লু টুথ হেড ফোন